হ্যালো মলিনাদি বলছেন বলছি আমি উত্তর চব্বিশ পরগনারই জেলার পাশের গ্রাম থেকে বলছি আপনার আপনার দোকানে তো পোড়া মাটির জিনিস তৈরি হয় আমার নতুন এই বাড়ি হয়েছে তাই বাড়ি মানে সাজানোর জন্য কিছু জিনিস নিতে চাই আপনার ওখানে ইয়ে নেব বলতে গেলে আপনার বাড়ি সাজানোর কীরকম ধরনের মানে ঠাকুরের মূর্তি ছাড়া আর অন্য কী কী তৈরি হয় সেটা যদি বলেন আচ্ছা আমি তাহলে আমার মানে ডাইনিংটা সাজাব কিছুটা মূর্তি দিয়ে শুধু ঠাকুরের মূর্তি ছাড়াও এমনি যে শো পিসগুলো হয় সেগুলোও তৈরি হয় তো আর ফুলের ফ্লাওয়ার ভাস আচ্ছা আমি আগেও আপনার ওখান থেকে নিয়েছিলাম কিছু জিনিস এবার সেই জিনিসটা বেশ ভালো টেকসইও হয়েছে বেশ রংটাও খুব আপনার জিনিসটা সত্যিই খুবই ভালো ওই কারণেই আমি বলছি তাহলে নেব আপনি কবে থাকেন দোকানে মানে সকালের দিকে বা না বিকেলের দিকে সব সময়ই থাকেন আচ্ছা আর বিকেলের দিকে তিনটে থেকে কটা পর্যন্ত থাকেন আচ্ছা আর আমি তাহলে আপনার পরশু দিন আপনি থাকবেন তাহলে আমি পরশু দিনে আপনার দোকানে যাব যেয়ে কিছু জিনিসপত্র দেখব দেখে পছন্দ করে তারপরই আপনাকে অর্ডারটা দেব আচ্ছা আমি তাহলে ওই দিনই যাব আর হচ্ছে আর কিছু মানে আমার সঙ্গে আরও একজন যাবে বলছে সেও দেখার জন্য হুম হুম সে অবশ্য কিছু কিনবে না সে এখন দেখবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে রাখছি দিদি হ্যাঁ